হ্যাঁ আপনার কি বই দোকান আছে হ্যাঁ সাহিত্য সম্রাটের যে বইগুলো শরৎচন্দ্রের এইগুলা একটা পথের পাঁচালী চৈতালী বইগুলো আছে তো হ্যাঁ আর ইয়ে পদ্য গীতা হ্যাঁ বাচ্চাদের যে ছবি ছড়ার বইগুলো আচ্ছা আচ্ছা আর মহাভারত একটা পাওয়া যাবে বড়টা ঠিক ঠিক আর সাহিত্যসম্রাটের যে উপন্যাসগুলো সেগুলো সবগুলোই পাওয়া যাবে তো ঠিক ঠিক আছে হ্যাঁ অর্ডারটাকে দিলে পাওয়া যাবে হ্যাঁ ঠিক ঠিক আর ইয়ে হিন্দুশাস্ত্র পাওয়া যাবে ঠিক ঠিক আছে ঠিক আছে আমি ওটা কি অনলাইনের মধ্যে পাব হ্যাঁ নাতি নাতির লাইগ্যে যে অ আ ক খ বইটা ওইটা যেটা আদর্শলিপি আদর্শলিপিটা পাওয়া যাবে ঠিক ঠিক হ্যাঁ একটা হিন্দি বইও ওর বলছিল সেটাও দরকার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ওগুলো দেখে নেব হ্যাঁ হ্যাঁ আর দামগুলো কি কিছু ছাড় পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ